আমার ছোটোবেলার প্রিয় স্মৃতির মধ্যে একটি স্মৃতি আমার খুব মনে পড়ে সেই স্মৃতিটা হলো আমি দেড় কিলোমিটার দূরে স্কুল যেতাম হেঁটে হেঁটে বিকেলে কালবৈশাখী ঝড় ওঠে এমন কালো মেঘ আমি বাড়ি আসতে না পারায় স্কুলের কাছেই একজনদের বাড়িতে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু এতো পরিমাণ শিলা বৃষ্টি হয়েছিলো যে আমার বাড়িতে সবাই মনে করেছিল সে কোথাও না দাঁড়িয়ে হয়তো বা বাড়ি আসছিলো বা মাঝ রাস্তায় পড়ে গিয়েছিলো শিলে হয়তো সে চাপাই পড়ে গেছে সেবছর প্রচুর শিল হয়েছিলো প্রত্যেকটা মানুষেরই প্রায় কোমর পর্যন্ত এই যে ছোটোবেলার দিনে হেঁটে যাওয়া কষ্ট করার স্মৃতি এবং রোদ বৃষ্টি ঝড় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া হতো এই সব স্মৃতিগুলো আমাকে বিশেষভাবে মনে করিয়ে দেয় সেই ছোটোবেলার কথা এছাড়াও বড়ো হয়ে যখন কলেজ আসতাম তখনো সেই একইভাবে হেঁটে হেঁটে নদী পার হওয়ার কথা আমার খুব ভালো লাগতো আমরা নদী হেঁট কম জল দেখে সেই জায়গাটা দেখে হেঁটে হেঁটে পেরোতাম